বিশেষ করে ভারতবর্ষের মতো জায়গায় যেখানে ক্রিকেট এবং ফুটবলের চাপে বহু যে স্থানীয় খেলা আছে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে সেগুলি কিন্তু ব্রাত্য ভূমিকা পালন করেছে এবং ব্রাত্য অবস্থায় রয়েছে আমরা যদি দেখি যে ভারতের বহু প্রাচীন খেলা যেমন কাবাডি হাডুডু খোখোর মতো ও খোখোর মতো ঐতিহ্যবাহী খেলা ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে সংযুক্ত খেলাগুলি কিন্তু বহু দিন ধরে ভারতবাসীদের মধ্যে প্রচলিত ছিল কিন্তু বর্তমানে যদি দেখা যায় সেখানে কিন্তু ক্রিকেট এবং ফুটবলের মতো যেগুলো আন্তর্জাতিক খেলা সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রভাব বিস্তার করেছে তার কারণ একটা ঔপনিবেশিক শাসনের প্রভাব কিন্তু আমরা বলতে পারি ঔপনিবেশিক শাসনের প্রভাব পড়েছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তবে বর্তমানে এই খেলাগুলি সরকার বিভিন্ন কেন্দ্র সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দ্বারা এই এই সব খেলাগুলো আবার পুনরুজ্জীবিত হচ্ছে এবং এগুলোর বিভিন্ন টুর্নামেন্ট এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে ফলে খেলাগুলি খোখো হাডুডু দাবা কাবাডির মতো খেলাগুলো কিন্তু আবার জনপরিসরে জনপ্রিয়তা লাভ করছে ফলে এই ভাষাগুলি যে এই এই ভাষা নয় এই খেলাগুলি যে ঐতিহ্যবাহী খেলা ভারতীয় কনটেক্সটে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ফলে এগুলি ভারতীয় জনমনে খেলাগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে